আমি যখন কোনো কাজে হাত দিই তো সেইখানে কাজের জায়গা মানেই সেখানে কঠিন পরিস্থিতি আসবে সেই কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হবে যাতে সেই কাজটাকে ভালোভাবে সমাধান করা যায় এবং এর ফলে যদি আমার একার পক্ষে সম্ভব না হয় তখন পারিপার্শ্বিক বা আমার থেকে যিনি উপর পদে আছেন তেনার কাছে পরামর্শ নিতে হবে নাহলে আরো দু একজন লোক আমি নিয়োগ করে যাতে কাজটা সুষ্ঠভাবে সমাধান হয়ে যায় সেদিকে নজর দিতে হবে